আমি তো এখনো পড়াশোনা করি আমি তো এখন স্টুডেন্ট কিন্তু আমার লিখতে মন করে মানুষের যে মনে ভ্রান্ত ধারণা যে এ বিষয়ে লিখতে মন করে যে কোনো মানুষ কোনো কোনো জাতকে বলে ছোটো কোনো কোনো জাতকে বলে বড়ো এই বিষয়ে আমার লিখতে মন করে কোনো কোনো জাতকে মন্দিরে উঠতে দেয় না মসজিতে উঠতে দেয় না এভাবেই মানুষকে ছোটো ভাবে কিন্তু সেটার বিষয়েই আমাকে লিখতে হয় কিন্তু আমার ভয় করে কারণ মানুষ যদি আমাকে মারে তাহলে আমাকে ভয় লাগে যে মানুষ যদি মারে সে বিষয়ে লিখলে কিন্তু আমার এটার বিষয়েই লিখার খুব মন আছে কিন্তু মানুষের ভয়ে এই বিষয়ে আমি কোনো কিছুই লিখতে পারি না জাতিভেদ প্রথা ব্যাপারে আমাকে লেখার খুব মন করে এই বিষয়ে আমি যদি কোনো দিন লেখক লেখিকা হতে পারি তাহলে এ বিষয়ে আমি জাতিভেদ প্রথার গ এই গল্পটাই লিখতে চাই মানুষকে ছোটো ভাবে বা ছোটো জাত এই সম্বন্ধে ভাবা উচিত নয় কারণ সব মানুষ ভারতবর্ষে সমান সব মানুষের সমান অধিকার পাওয়া উচিত এই বিষয়ে আমি কিছু লিখতে চাই